যারা এই নতুন নতুন সাঁতার শিখছে তাদেরকে আমি পরামর্শ দিতে চ্ চাই অনেক কিছুই আমি একজন আমি নিজে সাঁতার কাটতে পছন্দ করি এবং আমি সাঁতারে অনেক কম্পিটিশনে নামও দিয়েছি তো সাঁতারের ট্রেলার হিসাবে আমাকে ধরে নিতে পারেন তার কারণ আমি একটা প্রত্যন্ত গ্রামে বসবাসকারী একজন মেয়ে সেখানে কোথাও বাইরে গিয়ে কোনো কিছু করা সেটা মানে আয়ত্তের বাইরে আমাদের হাতে থাকে তাছাড়া আমার এখানে যেই বড় পুকুরটি আছে সেখানে অনেক গ্রামের আমার আশেপাশের এলাকার যেই গ্রামের বাচ্চা ছেলে মেয়েরা আসে তাদেরকে আমি সাঁতার কাটার জন্য বলতে থাকি যে সাঁতার কাটলে কী কী উপকার হবে এবং সাঁত কীভাবে সাঁতার কাটবে বা সাঁতার কাটার আগে তোমাকে কী কী করতে হবে যেমন সাঁতার কাটতে হলে আমি চাই যে শোর নিজের শরীরটাকে হালকা করতে আমি বলব যে তোমরা প্রত্যেক দিন হয় ভোরবেলায় না হলে সন্ধ্যেবেলায় ব্যায়াম করতে থাকো যেই ব্যায়ামগুলো করলে শরীর ফোল্ড হবে এবং পুরো হাত শোর কোমর পা অনেকটাই প্রসারিত হবে যার কারণে সাঁতার ভালোভাবে শিখতে পারবে যদি শরীর হালকা হয় তাহলে সেই সাঁতার কাটতে কিন্তু কোনো রকমভাবে অস অসুবিধে হবে না সেই জন্য আমি বলব যে সাঁতার শিখতে গেলে যে পো প্রথমে শরীরটিকে প্রচুরভাবে হালকা করতে হবে ব্যায়াম ট্যাম করে তার পরে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন সাঁতার কাট পুকুরে গিয়ে একটু একটু করে ভেসে থাকার জন্য চেষ্টা করতে হবে বা শরীর হা শরীর থেকে হাত পাগুলি দুটিকে প্রসারিত করতে হবে বা লাফাতে হবে যার কারণে আমি স্ যেটার কারণে যে সাঁতার শিখতে পারব সেই করতে করতে কিন্তু আস্তে আস্তে সাঁতার শিখে যেতে পারবে এবং আমি চাই যে সাঁতার সাঁতার শিখলে যে এত কিছু শরীরের অসুবিধা হবে না বা কোনো হাড়ের প্রবলেম হবে না সেইগুলো আমি বলতে চাই যে সাঁতার শিখলে তোমার কোনো কিছু শরীরের প্রবলেম হবে না তো মা বাবার যদি কোনো প্রবলেম থাকে কোনো বয়স্ক মহিলার লোকের যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সাঁতার শিখলে বা সাঁতার কাটলে পুকুরে সেই হাড়ের সমস্যা কিন্তু দূর হয়ে যায় এটুকুই আমার পরামর্শ দেওয়া দরকার